এই তো আজ আছে আপনি যার বাড়ির আসার পথে সবই আছে আপনার কোনটা দরকার বলুন স্টিলের আছে কাঠের আছে প্লাইউডের আছে যেটা আপনার পছন্দ হয় সেটা নেবেন বলুন কোনটা চাই কাঠের দাম তো একটু হতে চাই প্লাইউডের হলে আপনার পনেরো হাজার টাকা লাগবে আর কাঠের হলে আশি হাজার টাকা লাগবে আর এমনিও প্লাস্টিকেরও জিনিস আছে এগুলো একটু কমা দাম কোনটা নিলে হয় বলুন যেটা নেবেন পছন্দ করবেন সেইটা ঠিক আছে আপনি দেখুন না কোনটা কী দাম হলে পছন্দ করুন আগে তারপর তো দাম দাম করবো হ্যাঁ কাঠের আলমারি লাগবে আলমারি না ইয়ে খাট

হ্যাঁ ঠিক আছে আচ্ছা কাঠের জিনিস হলে আপনার আশি হাজার টাকা থেকে ঠিক আছে দশ হাজার টাকা না কমই দেবো আলমারিটা ওই পঁচিশ হাজার শোকেস নিলে পনেরো হাজার না ফি আর আছে ওই ছোটো খাটো একটা কিছু চেষ্টা করবো আপনি যেমন মাল নেবেন তেমন দেবো ঠিক আছে চেষ্টা করবো দুটো না হলে তো একটা দিতে পারবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা কী কী নেবেন আগে দেখুন আমার ঠিক এ হলে আমি সে চেষ্টা করবো আগে দেখুন তো কী কী নেবেন হ্যাঁ